আমার প্রিয় খেলা হলো লুডো আর দাবা লুডো তো খুব আকর্ষণীয় খেলা এই খেলায় যখন চার জন বসা হয় দুজন দুজন করে আপাতত খেলা হয় যখন প্রথম ছক্কার জন্য সবাই চিৎকার করে তখন তো খুব মজা হয় আর যখন ছক্কা না পড়ে পড়ে তখন তো সবাই খুব রাগ দ্বেষ করে আবার যখন সাপ খেলা আছে লুডোর ভিতরে ওটায় যখন পুঁট পড়ার দরকার তখন সেটায় পুঁট পড়ে না ছক্কা পড়ে এই জন্য লুডো খেলাটা খুব মজার খেলা আরও একটা আকর্ষণীয় খেলা বিশেষ বন্ধুবান্ধব থাকলে লুডো খেলাটা সম্ভব হয় কারণ চার জন লাগে আপাতত আবার একা খেলা যায় না দুজন খেলা যায় এই জন্য লুডো খেলাটা খুব ভালো আর দাবা তো খুব ইন্টারেস্টিং একটা খেলা দাবা খেলতে গেলে বুদ্ধির দরকার দাবা খেলায় সাধারণত বুদ্ধির প্রয়োজন বেশি বুদ্ধি না হলে দাবা খেলা কেউ খেলতে পারবে না আর লুডো যে কেউ খেলতে পারবে বুদ্ধি না হলেও হবে কিন্তু দাবাটা আপাতত বুদ্ধিই লাগবে কারণ রাজা মন্ত্রীর ব্যাপার তো একটু বুদ্ধি না হলে হয় না